আধুনিক সময়ে বাচ্ছারা তাদের অবসর সময় অনেকই রকম জিনিস নিয়ে বিনোদন দেয় যেমন বাইরে বা মাঠে গিয়ে কিছু গেমস খেলা যেমন ক্রিকেট বা ফুটবল বা কিছু ইনডোর গেমস বা ঘরের কোনো গেমস যেমন লুডো বা ক্যারাম খেলা আধুনিক সময়ে বাচ্চারা গেম খেলতে খুবই পছন্দ করে এবং তারা কার্টুন বা অ্যানিমেও দেখে থাকে এই সব কাজ করে আধুনিককালের বাচ্চারা নিজেদের অবসর সময়ে বিনোদন করে